আমি পাখিকে খুব ভালোবাসি কারণ পাখি দেখতে আমার খুব ভালো লাগে আমরা সবাই মিলে বন্ধুবান্ধব মিলে বলছিলাম চল পাখি দেখে আসি আমার মামার বাড়ি অনেক পাখি আছে সুন্দর সুন্দর পাখি আমার মামার বাড়ি অনেক দূর যেতে হবে সবাই মিলে নদী করে যাচ্ছিলাম আশেপাশে নদীর গাছপালা আছে সেখানে বিভিন্ন রকম পাখি দেখতে পাচ্ছিলাম খুব মজা লাগছিলো তারপরে মামাদের ওখানে গেলাম দেখলাম মামাদের বাড়িতে বিভিন্ন পাখি পুষে রেখেছে সে দেখতে খুব ভালো লাগছিলো খুব মজা পাচ্ছিলাম শালুক সকালবেলা উঠে দেখলাম শালুক পাখি গাছে গাছের উপরে বসে আছে ঘরের চালের উপরে পায়রা বসে আছে এতো ভালো লাগছিলো দেখতে কারণ আমি পাখিকে খুব ভালো লাগে ভালোবাসি পাখিকে খুব ভালো লাগে দেখতে